আচ্ছা দাদা আমি রসকুণ্ডু থেকে মেদিনীপুর যেতে চাই এই সামনের মোড় থেকে কি কোনো ক্যাব বা অটো বা রিক্সা আমি গাড়ি পেতে পারি